হ্যালো আপনি কে বলছেন

ও হ্যাঁ বলুন কী ব্যাপার

হ্যাঁ আপনার কি ইমার্জেন্সি আছে হ্যাঁ ওই জন্যই বলছি আর কি আমার একটু কাজের চাপ আছে আমি একটু বাইরে আসছি হুম আজকের মধ্যে আমি চেষ্টা করছি আর কিছুক্ষণ হলে এখানের কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে আপনার কি প্যাঁচের ডিস্টার্ব হচ্ছে না জল উঠছে না ও আর ওটা কোথায় রি দেখুন বিনা পয়সায় বাগানো তো যায় না যেই চার্জ হ্যাঁ সে হ্যাঁ আমি আমাকে হ্যাঁ আমার হ্যালো আমাকে আগে দেখতে দিন কীসের প্রবলেম হয়েছে মানে আপনার আমার দাঁড়ান দাঁড়ান হ্যালো মালটা হচ্ছে আপনা মালটা হচ্ছে আপনার বাবাকে ফর্দ করে দিয়েছি আপনার বাবা নিয়ে এসে দিয়েছে আমি কি মালটা নিজে গেছিলাম নাকি কিনতে হ্যাঁ আপনি আমাকে এরকম করে ঝাঁজ দেখাচ্ছেন কেন হ্যাঁ এক সপ্তাহ হয়েছে বলে ওরকম কিছুই নয় সেটা সে না ওই ওইটা নয় আমি শুনুন ইলেকট্রনিক্সের জিনিস বা ওই ওইসব জিনিস আপনার বাথরুমের কেসটা কী হয়েছে না কোথায় হয়েছে আপনার শাওয়ারের প্রবলেম হ্যাঁ শুনুন হ্যালো হ্যাঁ কী মেন সমস্যা হচ্ছে জিনিসের প্রবলেম হতেই পারে মানুষের প্রবলেম হচ্ছে এখন জিনিসের প্রবলেম হতে দোষ কোথায় হতেই পারে তো জিনিসের প্রবলেম

আমি আমি যেয়ে দেখছি আমি যেয়ে দেখছি কী হয়েছে না হয়েছে তারপর বিনা তারপর বিনা পয়সার ব্যাপারটা এখানে পয়সা বিনা পয়সায় আসছে কেন একটা মানুষ গেলে কিছু কিছু তো একটা দিয়ে আসতে হবে ধরুন একটা মানুষ যাচ্ছে সে বাগাতে আসছে মানে তাকে তো কিছু অন্তত দিতে হবে না আপনি যে একেবারে বলে দিলেন বিনা পয়সায় হ্যাঁ আমি আগে যা হ্যাঁ ও তাই কি প্রথমে একটা কল বললেন প্রথমে একটা কল বললেন তারপর বলছেন তিনটা জিনিস খারাপ হয়েছে ঠিক আছে আমি দেখছি আমি সন্ধ্যার দিক করে যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি